আমার প্রিয় ঋতু শরৎকাল কারণ শরৎকালে দুর্গোৎসব হয় আকাশে বাতাসে শরতে আমাদের জন্য আনন্দের আনন্দের ফোয়ারা ওঠে প্রত্যেকটি বাঙালির মনে তখন আনন্দ জাগে আর এই দুর্গা পুজো আসার জন্য শরৎকাল যেন প্রকৃতিও খুব সুন্দর সেজে ওঠে কাশ ফুল শিউলি ফুল শিউলি ফুলের গন্ধে আকাশ বাতাস ভরে ওঠে আমরা এই দুর্গা পুজো শরৎকালে হয় বলে গরীব বড়োলোক সকলে আনন্দে জামা কাপড় প্রত্যেকের বাড়ি পরিষ্কার হয় রঙ হয় দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো কালী পুজো এই শরৎকালে হয় এই জন্য আমরা আমার কাছে আমার শ্রেষ্ঠ ঋতু যদি মনে হয় শরৎকালকে আমি মনে করি